আমি একটি ক্যাব বুক করেছিলাম আজকে সকাল নয়টায় আসার কথা ছিলো আমার একটা রিলেটিভ মামার শরীল অসুস্থ থাকার কারণে আমাদের ফ্যামিলির সকলের যাওয়ার জন্য ক্যাবটা বুক করা হয়েছে ক্যাবটা নটার সময় আসার কথা ছিলো সে আসে নি এবং ফোনও তোলে নি যার কারণে আমার অন্য গাড়ি নিতে বাধ্য হয়েছি আর এই ক্যাবটাও ক্যান্সেল করেছি